আপনার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে ইতিবাচক কিছু অভিজ্ঞতা হলো আমার কাছে এখন ফোন বা মোবাইল রয়েছে তার তার কিছু ইতিবাচক অভিজ্ঞতা হলো এখন ফোনের মাধ্যমে ফোন বা মোবাইলের মাধ্যমে অনেক কিছুই হচ্ছে যেমন অনলাইন ক্লাস অনলাইন ক্লাস কারও বাড়িতে বা কোনো একটা নির্দিষ্ট একটা স্থানে করতে হচ্ছে না ফোন বা মোবাইলের মাধ্যমে হয়ে যাচ্ছে অনলাইন ক্লাস এবং ধরুন কারো কিছু টাকা পাঠাতে হবে সেগুলা ফোনপে বা গুগলপের মাধ্যমে হয়ে যাচ্ছে সেগুলো ফোন বা মোবাইলের মাধ্যমে হয়ে যাচ্ছে কোথাও গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে দিতে হচ্ছে না এবং ধরুন কারও সাথে যোগাযোগ করব সেই যোগাযোগটাও কারও সাথে দেখা করতে হচ্ছে না এই ফোন বা মোবাইলের মাধ্যমেই হয়ে যাচ্ছে সবকিছু সব সুযোগ সুবিধা ফোন বা মোবাইলের মাধ্যমেই হয়ে যাচ্ছে আমি এই সুযোগসুবিধাগুলো মোবাইলের মাধ্যমেই পাই এবং এগুলো আমার ইতিবাচক অভিজ্ঞতা এই মোবাইল থেকে হয়